আমি দীর্ঘ বাইকিং ভ্রমণে আমি সুস্থ থাকবো আমি যখন মুখে মাস্ক মাথায় হেলমেট গাড়ির গতি এবং ট্রাফিক আইন মেনে চলবো তখনই আমি সম্পূর্ণ সুস্থ থাকবো রাস্তায় যেতে যেতে যদি আমার প্রচণ্ড খিদে লাগে তাহলে রাস্তার পাশে যদি কোনো বিরিয়ানি দোকান থাকে তাহলে সেই দোকান থেকে আমার পছন্দের বিরিয়ানি খেয়ে নিই খেয়ে নিয়ে এবং আবার সেই দীর্ঘ বাইকিং ভ্রমণ শুরু করি হ্যাঁ আমি বাইক চালানোর সময় পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা ইত্যাদি প্রচন্ডভাবে অনুভব করি